ভারতের সরকারি ভাষা প্রধানত দুটি হিন্দি এবং ইংরাজী এছাড়াও ভারতের বিভিন্ন সাধারণ ভাষাগুলি হল মৈথিলি নেপ কর্ণাটকি তামিল বাংলা উর্দু এছাড়াও নানান নানান ভাষা রয়েছে এবং এর বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষাভাষী মানুষ ভারতে বাস করেন যা এবং তাদের মধ্যে একদম ভাষার কোনো বৈচিত্র নেই